আমার শপসিতে আমি একটি ইয়ারফোন কেনার জন্য তাদের পনেরো টাকার কুপন আছে সে কুপনটা আমি ইউস করার জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পনেরো টাকার কুপনটি কমে গেলে আমাকে তোমাকে দিতে হবে পাঁচশো পনেরো টাকা তার জন্য আমাকে কুপনটিতে পনেরো টাকা ছাড় করার জন্য আমি কুপনটি দেখতে পেয়েছি সেই কুপনটি আমি ইউস করে পনেরো টাকা ছাড় করলাম তার জন্য আমাকে যে যেই জিনিসটি যেই আমি ইয়ারফোনটি আমি নেবো সেই ইয়ারফোনটি আমাকে দিতে আসার জন্য আমাকে দিতে হবে পাঁচশো পনেরো টাকা